আমাদের মাতৃভাষা হল বাংলা আমরা বাংলা ভাষায় কথা বলি কোনো অনুষ্ঠানে আমরা যদি সেইখানে যায় সেইখানে ভাষা আমরা বুঝতে পারি না কিন্তু সেই ভাষা বুঝতে আমাদের একটু অসুবিধাই হয়